আমার একটা প্রিয় জায়গা রয়েছে যেখানে আমরা পাখি দেখার জন্যে যাই কারণ সেখানে একটা বাগান মতো রয়েছে সেই বাগানে একটা বিশাল বট গাছ আছে সেখানে নানা ধরনের গাছ আছে দেবদারু গাছ আছে বট গাছ আছে আম গাছ পেয়ারা গাছ সব গাছ আছে এবং সেখানে আমাদের বসার জন্যও বেশ কয়েকটা বেঞ্চ করা আছে ওখানে গিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে বসি এবং ওখানে দেখি বিভিন্ন ধরনের পাখি আসে যেমন ছাতারে পাখি বুলবুলি পাখি শালিক পাখি ঘুঘু দোয়েল এরা কিন্তু ওই গাছে সব আশ্রয় নেয় বিকালবেলার দিকে গেলে আপনারও ভালো লাগবে আমাদের তো ভালোই লাগে যেমন পাখিদের ওই যে কলরবটা শুনে মনটা খুব মুগ্ধ হয়ে যায় ওইখানে আমরা যারা যাই তারা প্রত্যেকেই কিছু কিছু খাবার আমরা ছড়া দিই যার ফলে পাখিগুলো কিন্তু ওখানেই একটা পুরোপুরি আস্তানা মতো করে নিয়েছে যেহেতু ওরা খাবার পায় সেহেতু ওরা কিন্তু আর ওখান থেকে যেতে চায় না আরেকটু দূরে একটা তালবন রয়েছে সেখানে প্রায় দশ পনেরোটা তালগাছ আছে সেখানেও আমরা একটা অন্য ধরনের পাখি দেখি যেটা সচরাচর দেখা যায় না পাখিটার নাম হলো বাবুই পাখি সেই বাবুই পাখিরা কী করে তাল গাছে খুব সুন্দর করে বাসা বাঁধে এবং বাসা বেঁধে রয়েছে যাকে আমরা বলি তাঁতি পাখি সে না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যে এতো সুন্দর করে বাসা বুনেছে তারা এবং আপনি যদি কোনও সময় আসেন আমি কিন্তু আপনাকে দেখাতেই পারবো যে সেই বুলবুলি পা এই বাবুই পাখিদের বাসাগুলো কত সুন্দর